প্রতিটি শিশুই ফুলের মতো তাই প্রতিটি শিশুকে সঠিকভাবে যত্ন করে সুস্বাস্থ্য সম্পন্ন পরিবেশে রাখা বা স্বাস্থ্যকর জীবন দান করা প্রত্যেকেরই কর্তব্য প্রথমে তার মা তাকে লক্ষ্য রাখে তাকে সুস্বাস্থ্যকরভাবে জীবন যাপন করানো শেখায় তারপর আমাদের লক্ষ্য রাখা উচিত যাতে শিশুটির কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই রকমই আমি আমার পরিবার বা আমার বাড়ির চারপাশে কোনো শিশু থাকলে আমি তাকে খেয়াল রাখি আমার পারিবারিক একটি বাচ্চা সদ্যোজাত বাচ্চা তার দিকেও আমি নজর রেখেছি যাতে সে সঠিক পরিবেশে বড় হয়ে উঠতে পারে তার কোনো রকম অসুস্থতার মধ্যে তাকে ভুগতে না হয় সেইদিকে আমি লক্ষ্য রেখেছি তাকে প্রথমত সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে যাতে কোনো রকম রোগ জীবাণু তাকে আক্রমণ করতে না পারে এবং প্রত্যেকে ওই শিশুকে যখন কোলে নেবে তাকে হাত ধুয়ে ভালোভাবে পরিষ্কার হয়ে আসতে হবে যাতে তাদের থেকে বড়দের থেকে কোনো রকম রোগ ওই শিশুটির মধ্যে ছড়িয়ে পড়তে না পারে আমাদের প্রত্যেকের নজর রাখা দরকার যাতে শিশুটি সঠিক সময়ে সঠিক খাবারটি খেতে পারে যাতে তার স্বাস্থ্য কোনো রকমভাবে বিঘ্নিত না হয় সঠিক সময়ে সঠিক খাবার প্রদান করে তাকে সুস্থ রাখতে হবে কোনো রকম অস্বাস্থ্যকর খাবার তাকে দেওয়া চলবে না নবজাত শিশুর ক্ষেত্রে তার আদর্শ খাবার তার মায়ের দুধ অত্থাৎ মাতৃ দুধ মাতৃ দুধ সে পান করবে এবং যতটা সম্ভব তার খাওয়া দরকার সে খেতে পারবে তাই আমাদের লক্ষ্য রাখা উচিত যাতে প্রত্যেকটা শিশুই স্বাস্থ্যবান হয় এবং তাদের খাবারের দিক থেকে তাদের কোনো রকম অসুবিধা না হয় এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে একটা সুন্দর বাড়িতে যাতে তারা থাকতে পারে যাতে সেখানে কোনো রকম জলের সমস্যা না হয় এবং কোনো পোকামাকড় নোংরা ইত্যাদি না থাকে সেই দিকে আমি লক্ষ্য রাখি আমাদের পারিবারিক শিশুটি প্রত্যেকেরই কাছে খুবই ভালোভাবে থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারে তাই প্রত্যেকটা শিশু যাতে সুস্বাস্থ্যকর জীবন নিয়ে এগিয়ে চলতে পারে সেই দিকে আমার আপনাদের লক্ষ্য রাখা খুবই দরকার